বলুন আমার দাদার বিয়ে আছে সামনে আমার অনেক ফুল লাগবে গোলাপ ডালিয়া রজনীগন্ধার যে চেনগুলো হয় সেগুলো বিয়ের খাট সাজানোর জন্য গোলাপের পিস কত করে দিচ্ছেন এখন আচ্ছা আর রজনীগন্ধার পিসগুলো কত দিচ্ছেন ওই চেনগুলো কত করে দিচ্ছেন আর ডালিয়া থাক ঠিক আছে তাহলে তুমি আমার ডালিয়া ওরকম পঞ্চাশ পিস মত দিও আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই আমি না হয় দিয়ে দেবোখন কারণ আমার দাদার বিয়েতে আমি কঞ্জুসি করতে চাই না আর আর ওই যে প্লাস্টিকের যে ফুলগুলো আছে না ওইগুলো কত করে দাম বলছো বাড়ির ওই যে গেটটা সাজানোর জন্য ওইগুলোও তো লাগবে না ওর জন্যও ফুল লাগবে গেটটা সাজানোর জন্য দশ টাকা করে কিন্তু ওই প্লাস্টিকের ফুল অত বেশি দাম বললে হয় একটু কমাও বিয়ের সিজন তো জানি কিন্তু এত দশ টাকা করে পিস বললে কী করে হবে বলো প্লাস্টিকের ফুল দ নেবো তো অনেক একটু কমাতে পারো আট টাকা করে নাও অন্য দোকানে যাওয়ার হলে কি তোমার দোকানে আসতাম নাকি তাহলে আচ্ছা আচ্ছা ঠিক আছে না হয় ওই দামেই দিয়ে দাও তুমি আর কী করবো দাদার বিয়ে আর ওই রজনীগন্ধার ওই চেনগুলো তাহলে গোলাপের সাথে পাঠিয়ে দিও আমার বাড়িতে ডেলিভারি দিয়ে দিও বিয়ের দিনে আর মাথায় দেওয়ার জন্য সেই বেল ফুলগুলো ওগুলো কত করে আচ্ছা ঠিক আছে তাহলে ওই দশ পিস মত পাঠিয়ে দিও ওই মালা দশ পিস মত পাঠিয়ে দিও ঠিক আছে তাহলে তুমি ডেলিভারি দিয়ে দিও আমি তাহলে ওই ওই অ্যাড্রেসেই পাঠিয়ে দিও রাখছি তাহলে